আমরা যখন গ্রামে খেলতে যাই তখন গ্রামের মানুষরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন কারণ তাদের গ্রামে সেরকম কোনো ব্যবস্থা নেই যে ভালো মাঠের ব্যবস্থা আর ভালো কোনো খেলার সরঞ্জাম নানা রকম তাদের সেরকম ব্যবস্তা নেই তাই জন্য গ্রামের ছেলে মেয়েরা অতোটা ওপরে উঠতে পারে না মানে তাদের অতোটা প্রতিভা থাকলেও তারা ওপরে উঠতে পারে না আর তাদের ওখানে সে রকম মাঠ ঘাট না থাকার কারণে সে রকম ওখানে খেলা হয় না খুব একটা বেশিরভাগ সব চাষবাস নানা রকম কাজের সাথে তারা যুক্ত থাকেন এবার তাদের বছরের একটি নির্দিষ্ট দিন তাদের একটা টুর্নামেন্ট আয়োজিত করা হয় সেই টুর্নামেন্টে বায়রের বাইরে থেকে অনেক ছেলে মেয়েরা সেই টুর্নামেন্ট খেলতে আসে বেশিরভাগ শহর থেকে আসে গ্রামে খেলতে এবার তারা ওখানটায় খুব সুন্দর একটি মাঠ পরিবেশন করেন সারা দিন সারা রাত জেগে তারা খুব একটা সুন্দর একটা মাঠ পরিবেশন করেন খেলোয়াড়দের জন্য আর ওদের ব্যবহার খুবই ভালো গ্রামের লোকেদের ব্যবহার আমরা আমরা যখন সেখানে খেলতে যাই তখন আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে তারা আমাদেরকে খুব ভালোবাসে আমাদেরকে খুব সাপোর্ট করে তারা কারণ আমরা বাইরে থেকে খেলতে আসি তাদের এখানে আর যেই সব প্লেয়াররা বাইরে থেকে যখন গ্রামে খেলতে আসে খুব ভালো খেলে তাদেরকে ওরা মাথায় তুলে রাখে তারা যা চায় তারা তারা তাদের তারা তাদেরকে তাই দেয় খাওয়া দাওয়া থেকে শুরু করে টাকা পয়সা নানা রকম জিনিস দেয় আর তাদেরকে অনেক সাপোর্ট করে সেই সব টিমকে অনেক সাপোর্ট করে আর গ্রামের পরিবেশ খুব ভালো আর তারা যখন আমরা যখন খেলি তখন তারা সেই খেলা উপভোগ করে খুব সুন্দরভাবে আমাদেরকে খুব চিয়ার আপ করে আমাদেরকে আমাদের খুব চিল্লে চিল্লে আমাদেরকে আরো উৎসাহ করে খেলার দিক দিয়ে আমরা যখনই খেলতে যাই গ্রামে তখনই আমরা তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই আর সারা জীবন যেন সেই ভালোবাসাটা তাদের থেকে পাই এইটা আশীর্বাদ করবেন আর গ্রামের পরিবেশে আমাদের অতোটা আমরা তো অভ্যস্ত নই তাও আমরা মোটামোটি আমাদের যতোটা দেওয়ার দরকার ততটা আমরা দিই গ্রামে গিয়ে আর হার জিত তো সেটা ভাগ্যের ওপরে আমরা গ্রামে গিয়ে ভালো খেলে আসি আর তাদের নামও আমরা আমাদের নামও ওখানটায় সবাই জানে বলতে গেলে আর সবাই আমাদেরকে খুব ভালোবাসে আমাদেরকে চিয়ার আপ করে আমরা যখন যাই আমাদের হাত মেলায় তারা খুব ভালোবাসে ব্যাস